হ্যাঁ দাদা অনেক অনেক ধন্যবাদ এত রাত্রে আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রাত দুটোর সময় এমনিতেই কোনও টোটো পাওয়া যায় না তাছাড়া আপনি এত রাত্রে এসে আমাকে আমার বাড়িতে ড্রপ করে দিয়ে যাচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকলাম